হ্যাঁ আমি মাঝবয়সী গোষ্ঠীর একজন অংশ আমার বয়স তেত্তিরিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যেই এই বয়সী লোকেরা প্রায়শই ইন দা মিডিল হিসেবে পরিচিত আমার বয়স্ক এবং তরুণদের মধ্যে একটির সেতু হিসেবে কাজ করে আমরা বয়স্কদের অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে শিখতে পারি এবং আমরা তরুণদের উদ্যম এবং নতুনত্ব থেকেও শিখতে পারি দুটি আলাদা জগৎ পরিচালনা করা কখনো কখনো চ্যালেঞ্জিং হতে পারে বয়স্করা প্রায়শই পরিবর্তনকে প্রতিরোধ করে যখন তরুণরা নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী আমাদের এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে এই দুটি প্রজন্মের মধ্যে কিছু সাধারণতা রয়েছে আমরা সকলেই মানুষ এবং আমরা সকলেই ভালোবাসা সম্মান এবং বোঝার জন্য চাই আমরা সকলেই এটি ভবিষ্যৎ তৈরি করতে চাই এই প্রজন্মের মধ্যে কিছুটা পার্থক্যও রয়েছে বয়স্করা প্রায়শই মূল্যবোধের উপর জোর দেয় তরুণরা প্রায়শই পরিবর্তনের এবং উদ্ভাবনের উপর জোর দেয় আমাদের এই পার্থক্যগুলিকে সম্মান করতে হবে এবং একে অপরের থেকে শিখতে হবে মাঝবয়সী হিসেবে আমার এই দুটি প্রজন্মের মধ্যে সেতু হিসাবে কাজ করে কাজ করি আমরা বয়স্কদের তরুণদের দিকে এবং তরুণদের বয়স্কদের দিকে দেখতে সাহায্য করি আমরা আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করে একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করতে তাদের সহায়তাও করতে পারি আমি বিশ্বাস করি যে মাঝবয়সীরাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বয়স্ক এবং তরুণদের মধ্যে সেতু হিসেবে কাজ করার জন্য একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করতেও সহায়তা করতে পারি